হ্যালো আপনি কি দাস এজেন্সি থেকে বলছেন হ্যাঁ আমি আপনাদের গাড়ি বুক করেছিলাম তো দিন চারেক আগে তো আমি কলকাতায় গিয়েছিলাম তো আপনাদের ড্রাইভারটা ওই দিন চারেক আগে ওই জিরো এইট ফাইভ নাইন গাড়ির ড্রাইভার আমার গাড়ি আমাকে নিয়ে গিয়েছিল শহরে তো আমি ওই ড্রাইভারটাকে আবার চাইছি আমি আমি ওই ড্রাইভারকে নিয়ে আমি কলকাতায় যেতে চাই গাড়িটা আমি ভাড়া করবো তো ওই ড্রাইভার আমার লাগবে ওই ড্রাইভারের ব্যবহার ওই ড্রাইভার আমার খুব পছন্দ হয়েছে ওই ড্রাইভারকে যা বলি ড্রাইভার শোনে ড্রাইভার জল খাবার সব ব্যবস্থা করে আমার পেছনে ভাবে আমাকে নিয়ে তো ওই ড্রাইভারটা দাদা যদি পেতাম তো খুব ভালো হতো তো আপনি একটু দেখুন না যদি অন্য ড্রাইভার না হয়ে ওই ড্রাইভারটাকে যদি পাওয়া যায় ওই শফিক দা বলে তা খুব ভালো হয় তো আপনি ওই ড্রাইভারটা একটু দেখে দিন ওই ড্রাইভারটা পাওয়া যাবে তো দাদা কী বলছেন হ্যাঁ একটু দেখুন ও ড্রাইভারটাকে খুব পছন্দ হয়েছে ও ড্রাইভারটাকেই আমি নিয়ে যাবো ওই কলকাতায় ধর্মতলায় যাবো তা ওই শপিং করবো কেনাকাটা করবো আর ওই ওই দাদাটাকে নিয়ে যে যেতে চাই ওই দা দাদাটার ব্যবহার খুব ভালো লেগেছে ওই দাদাটা খুব ভালো লেগেছে তো ওই দাদাটাকে নিয়ে যেতে চাই তা আপনারা একটু দেখুন যদি ওই শফিক দাকে পাওয়া যায়